হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন ওগুলো এখন বাজার মূল্য আছে নব্বই হাজার টাকা করে তবে গয়নার ওপরে কিছু ছাড় দেবো আর আপনার মজুরির ওপরে থার্টি পার্সেন্ট ছাড় দিয়ে দেবো আপনি কি কিছু নেবেন নাকি আচ্ছা ওটা আপনার ওই যে মজুরির ওপরে বেশি ছাড় দিয়ে দেবোখুনি আপনি আসুন আমার দোকানে মানে আমার এখান থেকে শপ থেকে জিনিসপত্র নিন আপনাকে যত সম্ভব পারি ছাড় দিয়ে দেবো আমাদের এখন অফার চলছে যে সোনার দাম তো নব্বই হাজার টাকা করে আর এখন আমরা মজুরি আমরা মজুরি কম গয়না বানিয়ে দেওয়া হবে